হ্যালো হ্যাঁ আমি আপনার দোকানে জিনিসপত্র কিনি বুঝলেন আমার ছেলের একটা প্রোজেক্ট আছে তো ওই প্রোজেক্টের জন্য ওই একটা প্রোজেক্ট আছে ভুগোলের নিয়ে তো ওটা নিয়ে একটু কিছু জিনিস কিনতে হবে

ওই একটা ফাইল চাই আর পেজ বাংলা একদিকটা বাংলা থাকবে আর একদিকটা অঙ্ক থাকবে ঠিক আছে পুরো দু দিকটাই অঙ্ক থাকবে হ্যাঁ আর একটা কলম সেট কলম রবার তারপরে কল তারপরে স্কেল এইসব পেন মানে ব্ল্যাক কালো পেন কালো ডট পেন তারপরে নীল পেন এইসব পেনগুলো চাই আমার আর একটু আর আর একটু ব্যাস এমনি এই সব জিনিসই চাই হুম না হ্যাঁ মানে যত পেন আছে সবুজ কালো নীল হলুদ সব পেনই দিয়ে দেবেন আর লাল ছাড়া না না লাল লাগবে না প্রকল্পে তো লাল তো চলবেনা না ভুগোলে হ্যাঁ ওইটা দিয়ে দিলে ভালো হয় ভুগোলে ওই ম্যাপ পয়েন্টিং করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভারতের ওগুলো দিয়ে দেবেন একটু ঠিক আছে আর হুম হ্যাঁ হ্যাঁ আপনি দোকানটা কটায় খোলেন ওইটা একটু বলে দেবেন আমাকে হ্যাঁ সকাল সাতটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দুপর একটা অবধি আর বিকালে ও ঠিক আছে আমি তো আপনার কাছেই নিই তো ঠিকই যাব আপনার কাছে আপনার তো আমি ডেইলি কাস্টমার

ঠিক আছে আমি আপনাকে বলব হ্যাঁ আমি আপনাকে বলে দেব কী কী লাগবে ছেলের জন্য তো আপনি ওগুলো ওগুলো দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ওটাই দেবেন যে ব্যক্তির সঙ্গে আপনি কথা হ্যালো ঠিক আছে বই বই যদি কিছু দরকার হয় বই বা খাতা তা আমি আপনাকে বলে দেব ঠিক আছে আপনি দিয়ে দেবেন আমি ছেলেকে জিজ্ঞাসা করে নেব আর কী কী লাগবে ঠিক আছে আমি যেগুলো যেগুলো ওর প্রয়োজন ছিল আমি বলে দিলাম আমি ওকে আর একবার জিজ্ঞেস করে নেব যদি আরও কিছু লাগে তো আমি আপনাকে বলে দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি রাখছি হ্যাঁ